হ্যাঁ ম্যাম আপনার না কি একটা সাইকেল শোরুম আছে আচ্ছা আপ আপনার ও সাইকেলে কেমন কেমন সাইকেল আছে অ্যাভন সাইকেল ও অ্যাভন হারকিউলিস এসব আছে না কি বলি হ্যা অ্যাভন হারকিউলিস এসব কোম্পানির আছে না কি ও আচ্ছা কেমন বাজেট হবে ও আচ্ছা আচ্ছা তো একটু ডিসকাউন্ট দেওয়া যাবে কি তাহলে আমি নেব তা আর আমি নিলে তালে আমারও আবার পাশের বাড়ি অনেকে নিতে চাইবে যদি সেরকম ভালো হয় বা ডিসকাউন্ট পাওয়া যায় হ্যাঁ আমার তো এখন পজিশন একটু এ মতো তো ছেলে খুব কান্নাকাটি করছে সাইকেলের জন্য তো ওর স্কুলে প্রাইভেটে এর যাওয়ার অসুবিধা হচ্ছে আচ্ছা কেমন ডিসকাউন্ট দিতে পারবেন ও তবুও যে পার্সেন্টেজ হিসাবে কেমন দেবেন হ্যাঁ আমি তো ছেলের জন্য নেব নিশ্চয়ই তাহলে জেন্টস নেব আর লেডিসও জিগ্যেস করব কারণ পাশে মেয়েদের মায়েরা নেবে তারা তাদেরও বলব